ভারতের কিছু জনপ্রিয় খেলা হল দাবা ক্রিকেট ফুটবল বক্সিং এবং এই সব ক্ষেত্রে যারা বিখ্যাত অবদান রেখেছে ক্রিকেটের ক্ষেত্রে যেমন বিখ্যাত অবদান রেখেছে সচিন তেন্ডুলকার ভিরাট কোয়েলি মাহেন্দ্র সিং ধোনি সুরেশ রায়না রবীন্দ্র জাদেজা রোহিত শর্মা শেখর ধওয়ন শুভমান গিল এছাড়া আছে হরভজন সিং অনিল কুম্বলে এছাড়া আছে কপিল দেব এবং বীরেন্দ্র সেহবাগ সুনীল গাভাস্কার ভি ভি এস লক্সমন এছাড়াও ফুটবল ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা হলেন সুনীল ছেত্রী হামঞ্জত খাবড়া গুরপ্রীত সিং সান্ধু সন্দেশ ঝিংগান ইত্যাদি এবং দাবার ক্ষেত্রে আমাদের ভারতে প্রমুখ হল ধ্যানচাঁদ সিং এবং বক্সিংয়ের ক্ষেত্রে ভারতের প্রমুখ হল আর্জুন সিং ভুল্লার